পশ্চিমবঙ্গে এখন সব থেকে বড়ো ব্যবসায়ী মূল্য হচ্ছে অললাইন যেটা হল আপনার ফ্লিপকার্ট মিশো সেগুলো থেকে মানুষ প্রচুর পরিমাণে অফারে কেনাকাটা করছে প্রচুর কেনাকাটা যেরকম আগে মানুষ নিজের কিছু একটা কিনতে গেলে ভাবনা চিন্তা করতো কিন্ত এখন মানুষ নিজের পছন্দর জিনিসটাকে চট করে অর্ডার দিয়ে দিতে পারে আসতে টাইম লাগে তা করতে করতে মানুষের পেমেন্টটাও জোগাড় হয়ে যায় তারপরে মানুষ নিজের যখন হাতের কাছে পায় প্রোডাক্টটা খুবই ভালো পায় সেই কারণে মানুষ অনলাইন প্রোসেসটা খুবই বেশি ইউস করছে অনলাইনে এমন কোনও প্রোডাক্ট নেই যেটা পাওয়া যায় না মানুষের খুবই সুবিধা হচ্ছে বাড়িতে বসে আরেক দেশ থেকে আরেক দেশ মাল পাঠিয়ে দেওয়া হচ্ছে বা সব রকম সুবিধা যখন অনলাইন থেকে মানুষ পেয়ে যাচ্ছে তো অনলাইনটাকেই সব থেকে বেশি মানুষ গুরুত্ব দিচ্ছে অ্যান্ড বেস্ট বলে মনে করছে